দাদা আমি যে রেস্তোরাঁ থেকে খাবার নিই আপনি কি সেই রেস্তোরাঁর মালিক বলছেন দাদা আপনি জানেন তো আমি যে খাবারগুলো পছন্দ করি প্রায় সেই অর্ডার দিয়ে থাকি আপনি তো জানেন যে কোন কোন খাবার আমি পছন্দ করি তাহলে আপনার এখন কি সেই খাবারগুলো বর্তমানে অ্যাভেলেবেল আছে আমি কি সেইগুলো অর্ডার করতে পারি আপনি তো জানেন আমি কী কী খাবার খাই পছন্দ করি সেই খাবারগুলো প্লিস আপনি একটু আমার এই হ্যাঁ আমার আমার কাছে পাঠিয়ে দেবেন স্টকে আছে তো খাবারগুলো তাহলে পাঠিয়ে দিন আমার আমি যাবো দিয়ে খাবার নিয়ে আসবো তাহলে দাদা ভালো ভালো খাবারগুলো আছে তো সেগুলো এখন এই মুহুর্তে পাওয়া যাবে তাহলে প্লিস আমি যাচ্ছি আপনি একটু খাবারটা প্যাক করে দিন